হ্যাঁ আমি অবশ্যই কলের জল পাই সত্যি বলতে কি কলকাতা শহরের মানুষের জীবন অতি কষ্টের তারা যে পাইপ লাইনের জল পায় সেই জলের জন্য কর্পোরেশনের উপরে নির্ভর করতে হয় কখনও কখনও পাইপলাইনের অসুবিধার কারণে তারা জলই পান না কিন্তু আমরা অর্থাৎ আমাদের গ্রামীণ জীবনে সেই সমস্যাই হয় না কলকাতার মানুষে এই পাইপলাইনের জল কখনও হয়তো পরিষ্কার কখনও পরিষ্কার নয় সবাই ফিল্টার জল পায় না অতি কষ্টে সেই জলই তাদের ব্যবহার করতে হয় কিন্তু আমাদের গ্রামের জীবনে এরকম কোনো সমস্যাই হয় না আমরা কলের জলে কলের পরিষ্কার স্বচ্ছ জলই ব্যবহার করি আমরা যে জলটা পাই সেটা একেবারেই পরিষ্কার জল পাইপলাইনের জলের মতো নয় পাইপলাইনের শ্যাওলা ধরা পাইপ তার মধ্যে থেকে আসা জল নয় সদ্য কল ব্যবহার করা মাটির তলা থেকে পরিষ্কার স্বচ্ছ জল এই জলই আমরা ব্যবহার করে থাকি সত্যিই গ্রামের জীবনে এই কল থেকে জল পাওয়া এই জল পান করা সেই জল ব্যবহার করা অতি শান্তির আমাদের জীবনটা সত্যিই একটা সুখের জীবন যারা শহরে বাস করে তাদের মতো নয় তাদের মতো কষ্টের জীবন নয় আমাদের জীবনে জলের জন্য কোনো সমস্যাই হয় না আমাদের জলই জীবন সত্যিই সুন্দর জীবন